আমি সাতবাহার রেস্তোরাঁ থেকে চার প্লেট ফ্রাইড রাইস ও চার প্লেট চিলি চিকেন ও দু প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম অর্ডার করে যখন দেখতে পাই যে ক্যাশ অন ডেলিভারি অপশন নেই এই খাবারগুলোর জন্য কিন্তু আমার কাছে বর্তমানে অনলাইনে টাকা দেওয়ার জন্য কোনো উপায় ছিল না তাই আমি বাধ্য হয়ে এই খাবারগুলো ক্যানসেল করে দিই কারণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছিলো না এবং সেখানে জিজ্ঞেস করাই যে ক্যাশ অন ডেলিভারিতে কোন কোন খাবারগুলো পাওয়া যাবে যেই যেই খাবারগুলো ক্যাশ অন ডেলিভারিতে উপলব্ধি আছে আমি সেগুলোই অর্ডার করতে চাই